হ্যালো লক্ষ্মীদি চিনতে পারছ বলছি যে পরশু দিন আমার একটা মডেল লাগবে আমার কাজের জন্য তো ওখানে তোমাকে সাজানো হবে আর কিছু ফটো শুট করা হবে তোমার যদি টাইম হয় তাহলে খুবই ভালো হতো হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতেই হবে তার জন্য তোমাকে টাকাও দেওয়া হবে আর খাবারের ব্যবস্থাও আছে টিফিন দেওয়া হবে ওই পাঁচশো টাকা ওই তো যেমন লাগে চার পাঁচ ঘণ্টা এর থেকে কমে তো আর হয় না আর ফটো শুটও করা হবে চার পাঁচ ঘণ্টা তো লাগবেই আচ্ছা ঠিক আছে তুমি যদি শিওর হও তাহলে আমি ভেবে দেখব তোমার টাইম হবে তো ওই সকাল এগারোটা নাগাদ আমার বাড়িতে ঠিক আছে আর পরশু দিন মানে রবিবার ঠিক আছে তুমি তোমার পছন্দমতো একটা শাড়ি আর ম্যাচিং করে ব্লাউজ নিয়ে এসো আর ওর সঙ্গে ম্যাচিং করা কিছু জুয়েলারি নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে কনফার্ম তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি ঠিক সকাল এগারোটায় যা যা বললাম নিয়ে এসো আর যদি জুয়েলারি না থাকে তাহলে আমাকে তোমার শাড়ির ফটোটা পাঠিও আমি জুয়েলারি নিজের ব্যবস্থা করে নেব ঠিক আছে তাহলে তোমাকে আমি না না আর কিছু না তুমি তাহলে শিওর ঠিক আছে আমি তোমাকেই বুক করে নিলাম ঠিক আছে আমি তাহলে ডিটেলসটা হোয়াটসঅ্যাপে তোমায় সেন্ড করে দেবো ঠিক আছে রাখছি